বাইক চালানো জগতের সবচেয়ে বড় প্রবণতা বা রুট গন্তব্যস্থলের মধ্যে আমি যেটি নিয়ে সবথেকে বেশি উত্তেজিত সেইটি হলো যেমন গন্তব্যস্থল তো প্রথমেই থাকবে এবং তার মধ্যে রুটের মানে রাস্তারও একটু অবদান আছে তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে গন্তব্যস্থল যত উত্তেজনার হবে যেমন ধরুন লাদাখ জম্মু কাশ্মীর ইত্যাদি যেগুলো বাইক চালানোর পক্ষে উপযোগী সেই সব জায়গা হলে খুবই ভালো হবে এবং রুট তার মধ্যে রুটটাও দেখতে হবে রুটটা যদি একটু রোমাঞ্চকর হয় বা অ্যাডভেঞ্চারে ভর্তি হয় তাহলে আরও ভালো লাগবে যেমন ধরুন সরু রাস্তা পড়বে বা পাহাড়ের উপর দিকে যেতে হবে বা কোনো সাইড দিয়ে বা কোনো খাদের সাইড দিকে সে যেতে হবে যেমন রোমাঞ্চকরপূর্ণ যদি রাস্তা হয় সেক্ষেত্রে আমার উত্তেজনা বেশি বেশি থাকবে এবং অবশ্যই গন্তব্যস্থল তো বড় থাকবে এবং যেখানে ঝুঁকির প্রবণতা বেশি থাকবে সেটা সেক্ষেত্রে আমার খুব ভালো লাগবে বাইক নিয়ে ক্ষেত্রে